হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম যে এবার তো স্কুলের পুজোতে একটু আরো বেশী ভালো হওয়া উচিৎ তাই না আমি সেটাই ভাবছি যে আগের তুলনায় যেন এবার একটু বেশী উন্নতমানের হয় তাহলে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে নতুন কিছু পদ্ধতি আনো যেটার মাধ্যমে আমরা পুজোটাকে আরো বেশী উন্নত করতে পারব হ্যাঁ আমি সেটাই বলছিলাম তবে ছাত্রদের যখন দায়িত্বটা দেওয়া হবে তখন তাদের মধ্যে ভাগ করে দাও কাদের কারা কীভাবে কোন জিনিসটা নেবে তাই না অনেক রকমের তো ভাগ ভাগ করে কাজ আছে তবে প্রচুর কাজ সেইভাবে দেখে ছাত্রদের ভাগ করে দেওয়াটাই ভালো হ্যাঁ আমার তো এটাই মনে হচ্ছে যে মেয়েদের কিছুটা দায়িত্ব দেওয়া দরকার কারণ মেয়েরা অনেক কিছু করতে পারে যেমন আলপনা দেওয়া পুজোয় সাজগোজ করা পুজোর ঘট সাজানো এসবগুলো ওরা ভালো পারবে আর ছাত্রদের যেমন কিছু বাজারে যাওয়া এসবের ব্যবস্থা ওরাই করতে পারবে তুমি ওদের ওই দায়িত্বটা দাও আমি মেয়েদের এই দায়িত্বটা বলে দিচ্ছি ঠিক আছে নিরামিষের খাওয়ার ব্যবস্থা বলতে আমি বলতে পারি মিষ্টি জাতীয় জিনিস কিছু খাবার রেখো ঠিক আছে কোন অন্য কিছুর ব্যবস্থা করো না হাতে হাতে যেভাবে দেওয়া যায় প্যাকেট সিস্টেম করো তাহলে কি সবাই বাড়িতে নিয়েও গিয়ে খেতে পারবে আর সরস্বতী পুজো তো সবার মনে একটা আনন্দ উৎসবের ব্যাপার তাই না না খিচুড়িটা একদম না খিচুড়িটা আমি চাইছি না এবার তোমার কি মতামত আমি জানি না তবে আমার মনে হয় খিচুড়ি না হলেই ভালো হয় নিজের মনের মতো কাপড় পরতে বলাটাই ভালো কারণ সব সময় তো ওরা স্কুল ড্রেসে আসছেই হ্যাঁ বছরে একটা বছর পুজো সরস্বতী পুজো স্কুলের পুজো এইসময় একটু এরকম ড্রেসে আসাটাই ওদের ভালো স্কুল ড্রেসে না এলেই ভালো হয় এমনি আর কিছু না একটু যদি ওরা নিজেদের মতো একটু আনন্দ ফূর্তি নাচ গান যদি একটু করতে চায় সেটাও করতে পারে কারণ যারা মাধ্যমিক দেবে তারা তো ধরো এ বছর বেরিয়ে যাবে তাদের জন্য একটু স্পেশালিভাবে যদি পুজোটাকে করা হয় তারা একটু আনন্দ পায় কারণ আমাদের স্কুল তো ছেড়ে তারা চলে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ রাখো